হ্যালো লোকনাথ এজেন্সি বলছেন আমি গতকাল আপনার কাছে একটা গাড়ি বুক করেছিলাম তার জন্য কিছু অ্যাডভান্সও দিয়েছিলাম কোনো কারণে আমি হয়তো আগামী দিন যেতে পারছি না আমার একটা এমারজেন্সি পড়ে গেছে তা আপনার কাছে একটু রিকোয়েস্ট করছি যে আপনি ওই টাকাটা যদি আমায় একটু কাইন্ডলি ফেরত দিয়ে দেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে দিচ্ছি আর স্ক্যানারটাও পাঠিয়ে দিচ্ছি আপনি ওই নম্বরে আমাকে টাকাটা রিটার্ন করতে পারবেন করলে খুব ভালো হয় দাদা রাখছি